আমাদের ছয়টি ঋতু যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত আমার প্রিয় ঋতু হল বসন্ত কাল সেই বসন্তকাল হল ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকালে বিভিন্ন গাছে নতুন নতুন পাতা গজায় এবং পুরনো পাতা ঝরে পড়ে নিঃসন্দেহে বসন্তকালে বিভিন্ন ধরনের ফুলের বাহার দেখা যায় এবং এই সময়ে গাছে গাছে আমের মুকুল ধরে বসন্তকালে বিভিন্ন উৎসব হয়ে থাকে তার মধ্যে বসন্ত উৎসব হল অন্যতম বসন্ত উৎসবে আমরা বিভিন্ন জাতির মানুষরা একে অপরের কাছাকাছি আসি এবং আনন্দ আনন্দ উপভোগ করে থাকি পরস্পরকে আমরা রঙে রাঙিয়ে তুলি তাতে জীবন মনে হয় ধন্য হয়ে ওঠে